কিছু জায়গার নামগুলি হলো যেমন আলিপুরদুয়ার কোচবিহার খোলটা চ্যাংড়াবান্ধা ফালাকাটা জলপাইগুড়ি অসম গোয়ালপাড়া বদরপুর হাফলং গৌাহাটি বড়পেটা রোড কামাখ্যা জংশন শিলিগুড়ি জংশন মালবাজার বাইরাগুড়ি বেলতলা রোড মাধব মোড় মহাকাল ধাম আলিপুরদুয়ার চৌপতি শোভাগঞ্জ আলিপুরদুয়ার বড়বাজার বীরপাড়া হ্যামিল্টনগঞ্জ কালচিনি রাজাভাতখাওয়া জয়ন্তী দিনহাটা সিতাই বামুনহাট ঝাটাং ঝাটাঙ্গি করিমগঞ্জ আগরতলা মেঘালয় শিলচর জলপাইগুড়ি রোড মাথাভাঙা আমবাড়ি ফালাকাটা পুন্ডিবাড়ি নিউ কোচবিহার